দুর্ভাগ্য ঘটো দুর্ভাগ্যজনক ঘটনা বলতে একটা খুব ইয়ে ঘটেছিল একটা বন্ধু রানিং করছিল আমাদের সাথে তো বেশ আর কি ভালোই রান করে তা রান করতে করতে হঠাৎ তার মাথাটাও ঘুরে যায় এবার মাথাটা ঘুরে গিয়ে তার দেওয়ালে মাথাটা ঠুকে গিয়ে পড়ে আর কি সামনে দেওয়াল ছিল সেই দেওয়ালে ধাক্কা মারে এবং তার পুরো শরীর আর কি ফ্র্যাকচার হয়ে যায় তো দুর্ঘটনাজনক বর্ণনা বলতে এগুলোই বোঝায় তো আমি সবাইকেই বলব যে যখন দৌড়াবেন তখন অবশ্যই একটু দেখে দৌড়াবেন আর ফ্রি হ্যান্ডের ব্যায়াম তো অবশ্যই করবেন তবে আপনি সফল হবেন আর এইসব যদি না করেন তো কোনো সফল হবে না